আমার রাজ্যে উপজাতিদের পেশাগুলির মধ্যে প্রধান পেশা হল কৃষিকাজ দিন মজুর এবং তাঁতের কাজ আরও নানান রকমের কাজ আছে এখানে মানুষ কৃষিকাজ করেই বেশিরভাগ মানুষটা সংসার চালায় তাদের তাছাড়া অনেক মানুষ আছে যারা দিন মজুর খেটে সংসার চালায় প্রত্যেকদিন নিয়ে আসে প্রত্যেকদিন খায় এখানের ঐতিহ্যবাহী উপজাতিদের শিল্প হল কৃষিকাজটা বললেই চলে কারণ কৃষিকাজ ছাড়া এখানে আর অন্য কিছুর ওপর বেশি ভিত্তি দেওয়া হয় না কৃষিকাজই হল এদের প্রধান কাজ কৃষিকাজ করে সেইখান থেকে ধান গম নানান রকমের ফসল ফলাই যা বাজারে বিক্রি করে এদের সংসার চলে